পশ্চিমবঙ্গে রাজনৈতিক দিক দিয়ে অনেক উন্নত পশ্চিমবঙ্গে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা আছে খুবই উন্নত এখানে যে আমাদের পৌরপ্রধান বা যারা আছেন কাউন্সি কাউন্সি পৌরপিতা তারা বিভিন্ন কাজে এগিয়ে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে পাওয়া যায় এমনকি আমাদের যে পঞ্চায়েতের যে সরসরা তারাও অনেক গুরুত্বপূর্ণ কাজে এখানে ভূমিকা পালন করেন কারো কোনো অসুবিধা বা এখানে যে যেমন জলসেচ ব্যবস্থা রাস্তাঘাট উন্নত মেরামত বিভিন্ন রকমের যে যেগুলো নাগরিকদের চাহিদা সব পূরণ করেন এছাড়া আমাদের রাজনৈতিক দিক দিয়ে চিন্তাভাবনা এ এগিয়ে উঠছে বিকেন্দ্রীকরণের করণের এমন একটি সংবেদন বিদ্ধ পদ্ধতি যেখানে কোনো কেন্দ্রীয় সরকার আঞ্চলিক বা স্থানীয় পর্যায় প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে এটি এক ধরণের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি দেশের কোনো অঞ্চল তার প্রয়োজন অনুযায়ী আইন প্রনয়ন করতে পারে এবং অঞ্চলগুলিতে স্বাস্থ্যকরিতা শাসনের মাত্রা বৃদ্ধি পায়